পশ্চিমবঙ্গে প্রধান ধর্মীয় নেতা বা ব্যক্তিত্বদের কী বো ব্যক্তিত্বদের বলা হয় যদি হিন্দু ধর্মের কথা বলা হয় তাহলে আমরা তাদের বলি পুরোহিত বা ব্রাহ্মণ এদের প্রধান কাজ যাগযজ্ঞ করা পুজো করা এবং আমাদের সঠিক পথে পরিচালনা করা এবং যদি মুসলিম ধর্মবলম্বীদের কথা বলি তাহলে এদের প্রত এদের প্রধান যে ধর্ম ব্যক্তিত্বরা ধার্মীয় ব্যক্তিত্ব আছেন তার নাম হলো ইমাম এদের প্রধান কাজ হলো নামাজ পড়া এবং আরবি ভাষায় শিক্ষাদান করা এবং যদি চার্চের কথা বলি এবং এবং যদি আমি চার্চের কথা বলি তাহলে চার্চের প্রধান ধর্মীয় ব্যক্তিত্ব যিনি আছেন তিনি হলেন ফাদার